এমন কোনোদিন ছিল বা হবে বলে মনে হয় না যেদিন আমি আঁকতে চাই না আঁকার বিষয়টি খুবই পছন্দের একটা বিষয় সে ক্ষেত্রে না আঁকতে চাওয়ার সম্ভাবনা কোনোদিনই হয়নি হবেও না বলে মনে হয় আবার বিভিন্ন ক্ষেত্রে যে আঁকার বিষয়গুলি বিষয় ক্ষেত্রে একটা প্রশ্ন উঠে আসে সে ক্ষেত্রে বাস্তব জীবন বা দৈনন্দিন জীবনে যে বিভিন্ন রকমের বিষয়গুলি থেকে যায় আবার প্রাকৃতিক বা প্রকৃতিতে থাকা যে বিষয়গুলো আমার আঁকার বিষয় হয়ে যায় সে ক্ষেত্রে বলা যেতে পারে আবার জীবনে চলার পথে তো বিভিন্ন কাজের কথা উঠে আসে এই কাজকে রেখেও কাজকে নিয়েও বা রেখেও একটা সময় বের করাটা উপযুক্ত বলে মনে হয় যে নিজের ইচ্ছে মতো আঁকার দিকটিকে খাতায় বা কাগজে তুলে তুলে ধরার বিষয়টি খুবই জরুরি